হ্যাঁ স্যার আমি সজনি চৌধুরী বলছি স্যার বলছিলাম আমি তো এই নতুন ইয়োগা ধরেছি তো ইয়োগা করলে কী কী সুবিধা হবে

ও আর ইয়োগা করলে কি কিছু খাবার মানে এএরকম কি কোনো ব্যাপার আছে যে এটা খেতে খাওয়া চলব ওটা খাওয়া চলবে না এরকম কোনো ব্যাপার আছে

ও হুম ও মানে শুধু প্রোটিনওয়ালা খাবার খেতে হবে আচ্ছা তো সকালবেলা কটার মধ্যে ইয়োগা করলে ভালো হয় কটা থেকে কটার মধ্যে ও আচ্ছা যদি আমি রাতে করি তাহলে কারণ সকালবেলা সময় হয় না তো ও আচ্ছা ঠিক আছে তাহলে এটা ডেইলি করতে হবে তাই তো আচ্ছা যদি আমি ভেবে নিলাম এই এক সপ্তাহ করলাম বা এক মাস করলাম তারপর যদি একদিন আমার গ্যাপ চলে গেলো তাহলে কি আমি বেনিফিটটা পাবো ও আর এটার জন্যে কি কোনো মেশিন কিনতে হবে ইয়োগা করার জন্য ও তো আমি হুম

ও আচ্ছা তাহলে আমি কাল থেকে শুরু করছি এই জিনিসটা আচ্ছা ঠিক আছে যদি অসুবিধা হয় তাহলে আমি আপনাকে বলবো

যদি অসুবিধা হয় তাহলে আমি আপনাকে ফোন করবো বলছিলাম এটাতে ফিস কত লাগবে এটাতে মানে বেতন কত লাগবে

ও আচ্ছা আর ও আচ্ছা আচ্ছা আর তো এক্সট্রা কিছু লাগবে না এটাই শুধু

ও আচ্ছা

ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে তাহলে